হ্যাঁ আমি একটি সুন্দর পর্বত আরোহণের বর্ণনা অবশ্যই দিতে পারি আমি আগের বছর আমাদের পূর্ব মেদিনীপুর থেকে ঘুরতে গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ের পুরুলিয়া জেলার সে পাহাড়টি একটি অত্যন্ত সুবিখ্যাত পাহাড় যা প্রায় সকলেই গিয়ে থাকেন সেটি একটি অত্যন্ত আকর্ষণীয় স্থানের কারণে সেখানে প্রত্যক্ষনের জন্য এবং দেখার জন্য অনেক কিছুই আকর্ষণীয় জিনিসপত্র রয়েছে যা আমদেরকে সেই পাহাড়ে যাওয়ার জন্য বার বার আকর্ষিত করতে থাকে এবং সেই জায়গাটি অনেকটা মাধুর্যপূর্ণময় জায়গা সেখানের আবহাওয়া এবং প্রকৃতি এতটাই সুন্দর যা আমাদের মনকে সকলের আকৃষ্ট করে এবং সে পর্বতে আরোহণের জন্য আমাদেরকে সর্ব প্রথম যাওয়ার পরে সেখানে গাড়ি বুকিং করতে হয় পাহাড়ের নিচে যে অফিস রয়েছে সেখান থেকে অথবা অনেকে পায়ে হেঁটেও পাহাড় পর্বতে আরোহণ করতে থাকে পায়ে হেঁটে করতে গেলে অনেক সময় লাগে এবং আমাদের অনেক শক্তি অপচয় হয় যার ফলে আমাদের শরীর অসুস্থ হতে পারে সেই কারণেই বেশিরভাগ মানুষজন সেই পর্বত আরোহণের জন্য গাড়িকেই একটি শ্রেষ্ঠ যান হিসাবে বেছে নিয়ে থাকে সেখানে গাড়ি বুকিং করার পর সেখানে টুরিস্ট গাইড হিসাবে ওই ড্রাইভাররাই নিয়োগ থাকে ওই গাড়ির ড্রাইভাররাই আমাদেরকে সাধারণত পুরো পর্বতটি ঘুরিয়ে আনে ওখানের ড্রাইভাররা গাইডের কাজ করে দেয় সর্ব প্রথম আমাদেরকে পাহাড়ে ওঠার সময় পাহাড়ের চারিদিকের বর্ণনা দিতে থাকে এবং পাহাড়ে উঠতে উঠতেই পাহাড়ের সুন্দর চারিদিকের দৃশ্য আমাদেরকে দেখাতে থাকে এবং তার বর্ণনা করতে থাকে যা আমরা খুবই আনন্দের সাথে উপভোগ করতে থাকি এবং সেখানে প্রাকৃতিক কিছু মাধুর্যময় দিশ্য রয়েছে যা আমাদের মনকে অত্যন্ত প্রলুব্ধ করে তোলে সেই জায়গাটার জন্য সর্ব প্রথমে আমাদেরকে দেখানো হয়েছিলো আপ পাহাড়ের উপর থেকে লোয়ার ড্যামের দৃশ্য সেই লোয়ার ড্যামটি উপর থেকে এতোটাই সুন্দর লাগছিলো একদম অতুলনীয় বা লাগছিলো যা আমাদের খুবই ভালো লেগেছিলো তারপর আমরা দেখেছিলাম আপার ড্যাম সে আপার ড্যামের জলটি এতোটাই পরিষ্কার ছিলো এবং এতোটাই সুন্দর ছিলো যে সকলের ইচ্ছা করছিলো জলের মধ্যে নেমে ফেলতে কিন্তু সেখানে কোনো রকম পারমিশান ছিলো না জলে মধ্যে নামার জন্য এবং ড্যামের মাঝখানে দুটি বড়ো বড়ো ইমারত করা আছে যা সেটির সৌন্দর্যকে আরো ডবল এবং দ্বিগুণ করে দিয়েছে তাছাড়াও ওগুলি ছাড়াও সব থেকে আকৃষ্টময় জায়গা যেটি রয়েছে অযোধ্যা পাহাড়ে সেটি হচ্ছে পাহাড়ি ঝর্না ঝর্নাটা এতোটাই সুন্দর যা সকলের মনকে আনন্দিত করে তোলে এবং যা একটি সুন্দর শান্তির জায়গা যেখানে সবাই আনন্দ উপভোগ করতে থাকে ঝর্নার জলটি এতো সুন্দরভাবে প্রবাহিত হতে থাকে যা আমাদের সকলের মনকে আকৃষ্ট করে বার বার এবং ঝর্না জলটি অনেকটাই পরিষ্কার এবং খুবই একটি বড়ো ঝর্না যা আমাদের সকলকেই খুবই ভালো লাগে ঝর্নার জলের স্রোতও খুব একটা বেশি না খুব একটা জোরও না মাঝারি স্রোতে ঝর্নার জল বয়ে চলেছে কলকল রবে এগুলি ছাড়াও একটি সুবিখ্যাত জিনিস রয়েছে অযোধ্যা পাহাড়ে সেটি হচ্ছে একটি দুর্গার মূর্তি যেটি পুরোপুরি কাঠের দ্বারা তৈরি থাকছিলো সেই মূর্তির ধাপে একটি প্রদীপ জ্বলে চলেছে সারা জীবন সেই প্রদীপটি কখনো নিভে যায় না এই মূর্তিটি পুরোপুরি কাঠ দ্বারা তৈরি তাছাড়া এই সমস্ত জায়গায় যদি আমরা ঘুরতে যাই সেখানের মানুষদের দেখতে পাবো হাতের কারুকার্য সেখানে স্থানীয় বাসিন্দারা বা যে সমস্ত আদিবাসীরা রয়েছেন তারা তাদের হাতের কারুকার্য করে আমাদের সামনে বিক্রি করতে থাকে এবং এই কানের বিক্রি করার জন্য প্রত্যেক দিন বিকেলবেলায় একটি স্থানে মেলা বসে থাকে সেখানে আমরা সেইখানের সমস্ত জিনিসপত্র পাই সেই জিনিসগুলো তারা নিজের হাতে দিয়ে বানাতে থাকে মাটির বিভিন্ন জিনিসপত্র কাঠের বিভিন্ন জিনিসপত্র তাছাড়াও সেখানের যে সমস্ত খেজুর পাতা বা তাল পাতা দ্বারা অনেক কিছু বানিয়ে থাকে তারা সেইখানে আরেকটি জিনিস যেটি পাওয়া যায় সেটি হচ্চে খেজুরের গুড় সেখানের খেজুর গুড় সাথে সাথে আমাদেরকে বানিয়ে টাটকা একদম পিওর কোনো রকম ভ্যাজাল ছাড়াই ভ্যাজালমুক্ত গুড় আমাদেরকে উপহার দিয়ে থাকে সেই সমস্ত জায়গাতে এই জন্যেই অযোধ্যা পাহাড় আমাদেরকে বার বার যেতে ঘুরতে ভালো লাগে এবং এটি একটি মাধুর্যপূর্ণ বা সুন্দর খুবই জায়গা